গান গাওয়ার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা খুব প্রয়োজন সেটাকে খুব ভালোভাবে জানাটাও খুব প্রয়োজন তবে আমার হচ্ছে নিজের কোনো অভিজ্ঞতা নেই বা আমি তো প্রফেশনাল গায়িকাও নই যে আমি এই সম্পর্কে জানি সেইক্ষ্ষেত্রে হচ্ছে তোমার আমার মনে হয় দম বাড়ানোটাও অনেক বেশি প্রয়োজন সকালে উঠে প্র্যাকটিস করা সকালে উঠে তার গলার ব্যায়াম করা একটু হাঁটা বা সকালে একটু লাল চা খাওয়া এইগুলো খেলে গলাতে একটু ভালো হয় তারপরে একটু যোগাসন করলে বা এই একটু ব্যায়াম তায়াম করলে দমটা একটু বাড়ে তার ক্ষেত্রে হচ্ছে যে গানের যে সুরটা অনেকটা নেওয়া যায় আর গান শেখাতে গেলে একটু ছোটোবেলা থেকে গান শেখালে তার যে তাল লয় সেটা খুব ভালোভাবেই তারা খুব ছোটোবেলা থেকেই নিয়ে নেয় যার ফলে হচ্ছে ক গানটা অনেক ভালোভাবেই তাদের মধ্যে এসে যায় সেজন্য গান শেখাতে গেলে সব কিছুর প্রয়োজন শিখতে গেলেও শেখানো প্রয়োজন আর গান আমি হচ্ছে ক আমার মেয়েকেও খুব ছোটোবেলা থেকে গান শোনাই মেয়ের যখন ঘুম পাড়াই খাওয়াই তাকে গান আমার যেটুকুনি গলা সেরকমভাবে গান শোনাই আমি নিজে করি আর এই এখন টিভি ফোন এইসব আছে এর দ্বারাও আমি তাকে শোনাই গান আমার খুব ভালো লাগে এরকমভাবে শোনালেও বোধায় তার গানের প্রতি ভালোবাসা তো আসতে পারে জানি না আসবে কি না কিন্তু আসতে পারে বলেই আমার শোনানোর কথা মনে হয় সেজন্য শোনাই